নতুন পরিবহনগুলির মাধ্যমে আমাদের জীবনযাত্রার অনেক উন্নতি হয়েছে যেমন পুরী যাওয়ার ক্ষেত্রে ট্রেনে করে যাওয়া যায় হাওড়া থেকে ট্রেন এক ট্রেনে পুরী এখন যাচ্ছে তারপরে উড়োজাহাজে করে যাওয়া যায় বাসে করে যাওয়া যায় ভলভো গাড়িগুলো যে বড় বড় বাস স্লিপার বাসগুলো বড় বড় বাস এখন আরও সুন্দর সুন্দর হয়েছে যাতে যেতে পারা যায় পুরী গিয়ে নানারকম জায়গায় গিয়ে যাওয়া হলো তারপরে সবাই ট্রেনে করে আসছে দেখছি কেউ বড় বড় বাসে করে আসছে স্লিপার বাসে করে আসছে তা আগে থেকে অনেক উন্নতি হয়েছে আর নানারকম জায়গা নানারকমের লোকের সাথে মেলামেশা পুরীতে অনেক কিছু দেখা হয়েছে ট্রেনের স্মরণ যাত্রা তো খুবই সুন্দর এখন আরও বন্দে ভারত হতে আরও খুব সুন্দর হয়েছে বন্দে ভারতে কতরকম ফেসিলিটি আছে খাওয়াদাওয়া এসব হচ্ছে তারপরে পুরীর রাত্তিরে টিকিট কেটে রাত্তিরে গাড়িতে উঠলে মোটামুটি ভোরবেলায় পৌঁছে দিচ্ছে এত তাড়াতাড়ি মোটামুটি যা যেতে পারছি হ্যাঁ যেতে পারছি তারপরে খাওয়াদাওয়ার কোনও অসুবিধা নেই থাকা খাওয়া গাড়িতে তো খুব সুন্দরই কম খরচেও যা যাতায়াত করা যাচ্ছে কম খরচে মোটামুটি আমাদের আমরা গেছি তারপরে আগের থেকে পরিবহন ব্যবস্থা অনেক সুন সুন্দর হয়েছে যাতায়াতেরও কোনও অসুবিধা নেই প্লেনে করেও আসা যায় আর পুরীতে নানান রকম দৃশ্য চোখে পড়লো সব কেউ বাসে করে যাচ্ছে কেউ ট্রেকারে করে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে নানারকমের লোক এসে নানারকমের গল্প গুজব হচ্ছে তাদের সঙ্গে খুব আনন্দ হয়েছে পরিবহন ব্যবস্থা যেমন নতুন মেট্রো তো হয়েছেই আগের থেকে মোটামুটি অনেক ভালো হয়েছে